হ্যাঁ প্রধান ব্যাংকিং বলতে গেলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা রাষ্ট্রায়ত্ত যে সমস্ত ব্যাংক রয়েছে পাঞ্জাব ন্যাশানাল ব্যাংক ইউকো ব্যাংক ইউনাইটেড ব্যাংক তাছাড়া অনেক বেসরকারি ব্যাংকও রয়েছে সেগুলো এইচ ডি এফ সি ব্যাংক অ্যাক্সিস কোটাক মাহিন্দ্রা ব্যাংক তাছাড়া অনেক স্মল ফিনান্স ব্যাংক রয়েছে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক উৎকর্ষ স্মল ফিনান ব্যাংক ইকুইটা স্মল ফিনান্স ব্যাংক এগুলো রয়েছে এছাড়া মাইক্রো ফাইনান্সেরও ফিনটেক কোম্পানি রয়েছে ফোনপে পেটিএম এগুলো পশ্চিমবঙ্গে যথেষ্ট পরিমাণে প্রসার ঘটিয়েছে এবং বিমার ক্ষেত্রে জীবন বিমার ক্ষেত্রে লাইফ ইনসোরেন্স কর্পোরেশান অফ ইন্ডিয়া বা আরও যে সমস্ত আরও অনেক বিমা সংস্থা এইচ ডি এফ সি আরগো বা আরও বিভিন্ন স্টার হেলথ হেলথ ইনসোরেন্সের জন্যে এছাড়া ন্যাশনাল ইনসোরেন্স এই সমস্ত রয়েছে যেগুলো হেলথ ইনসোরেন্সের জন্যে লাইফ ইনসিওরেন্সের জন্যেও আমরা দেখেছি বেশ কয়েকটা আলাই এল আই সি ছাড়াও বেশ কয়েকটা বিমা সংস্থা এখানে কাজকর্ম করে তারা পরিষেবাও প্রদান করে এবং মানুষজন সেখান থেকে বিমার সুযোগ সুবিধাও পেয়েছে সব মিলিয়ে ব্যাংকিং এবং বিমার ক্ষেত্রে অনেক সংস্থাই এখানে কাজকর্ম করে এবং মানুষজন এই পরিষেবাটা নিয়ে থাকে